হ্যাঁ ম্যাডাম বলুন হুম আচ্ছা আপনি কীরকম টাইপের রেনোভেশন চাইছেন

আচ্ছা ঠিক আছে আপনার মানে স্পেস কীরকম আছে আচ্ছা আচ্ছা হুম আচ্ছা সেই জন্য বেড়ে যাবে তো আপনি সেভাবেই প্ল্যান করছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কোথায় লোকেশন ম্যাডাম কারণ আপনার গিয়ে আমি যদি ঘরটা বা জায়গাটা না দেখি মেজারমেন্ট ছাড়া আমরা তো প্ল্যানিংটা করতে পারবোনা আমাদের খাতায় কলমে প্ল্যানিংটা করতে হবে কম্পিউটারে ফেলতে হবে তারপরেই আমরা আপনাকে বাজেট বা বাকি কথা বলতে পারবো না আপনি আমি আমি মেজারমেন্টটা করে নিয়ে আসবো দেন ইঞ্জিনিয়াররা আমাদের খাতা কলমে করবে আমরাও প্রোজেক্টটা ফেলবো কম্পিউটারে দিয়ে কেমন লাগবে দেন আমরা ফাইনালাইজ আপনাকে দেখিয়ে দেবো যে এইরকমই হবে এবং আপনার কত বাজেট হবে সেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের নিয়ারেস্ট লোকেশনই আছে আমি তাহলে চলে আসবো আর ম্যাডাম একটা জিনিস বলছি কোনো স্পেসিফিক মতলব কোম্পানি আপনি চান আমরা সব কোম্পানি নিয়েই কাজ করি কিন্তু এক আমরা সব কোম্পানি নিয়েই কাজ করি কিন্তু প্রায়ই আপ অ্যান্ড ডাউন হয় কোম্পানিওয়াইজ

দেখুন ম্যাম আমি যদি বা আপনি যদি আমার সাজেশন চান গোদরেজ টেকসই হবে কিন্তু ফ্যাশনেবল হবে না গোদরেজের যেরকম নর্মাল জিনিসপত্র হয় নর্মাল জিনিসপত্র হবে আর যদি আর যদি কুচিনা হয় কিন্তু গোদরেজ বেশি টেকসই হয় আমরা যতটা কাজ করেছি ঠিক আছে আর কুচিনা ফ্যাশনবল আপনি মানে কুচিনা প্রচুর নিউ নিউ আপডেট করতে থাকে ঠিক আছে তো যখন নিউ সিজন নিউ লট একদম নিউ লট

তাতে কি বলুন তো ম্যাম আমি বলি কুচিনার জন্য কিন্তু আপনার বাজেটটাও অনেকটা বেড়ে যাবে সেটাও আমি আগে থেকে ক্ল্যারিফিকেশন করে

হ্যাঁ সে তো আপনি আমাদের কে পুরো দায়িত্ব দিয়ে দিলে আমরাই করে নেবো আর কিছু পয়েন্ট লিমিট বা টাইম লিমিট বা কিছু বাস্তু আপনাদের দেখার ব্যাপার আসলে সেটাও যদি আপনি যে বাস্তু দেখবে তাকে দিয়ে আপনি যদি দেখিয়ে নেন তাহলে

কোনদিকে হ্যাঁ কোনটা হবে আপনি বলে দেবেন সেইভাবে আমরা আপনি যদি করে দেন কোন সাইডে কী হবে সেই হিসাবে আমরা বাকি প্ল্যানিংটা করবো

ঠিক আছে মানে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট চাইছেন আপনি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ম্যাম হয়ে যাবে আমি এই উইকের মধ্যেই চলে আসছি নিয়ে আপনার ওখানে দেখিয়ে আমি আপনাকে ফাইনালাইজড করে দেবো ওকে ম্যাম থ্যাংক ইউ